কিছু সাধারণ পেশা বা ক্যারিয়ার পশ্চিম মেদিনীপুরের লোকেরা কিছু সাধারণ পেশা বা ক্যারিয়ার অনুসরণ করে এখন পুরোটাই টেকনোলজির যুগ পুরো কম্পিউটারের যুগ তো এখন মানুষ বেশির ভাগ ক্ষেত্রে অটোমোবাইল শিল্পকে কেন্দ্র করে বিভিন্ন ব্যবসা শুরু হচ্ছে যেমন কেউ মোবাইল দোকান আবার যেমন কেউ বাইক শোরুম কেউ ফটোগ্রাফি প্রভৃতি শিল্প কে কেন্দ্র করে তারা তাঁদের ব্যাবসায় উন্নতি করছে এই সমস্ত ব্যবসার ক্ষেত্রে হিউজ পরিমানে অর্থ উপার্জন করা যায় তো এখানে এই অটোমোবাইল শিল্প গুলোকে কেন্দ্র করে বিভিন্ন ধরণের ব্যাবসার উন্নতি হচ্ছে এখানে মানুষজন বেশিরভাগই বিভিন্ন ধরণের শোরুম বা বিভিন্ন ধরণের মোবাইল দোকান ইত্যাদি খুলছে এর ফলে দেশের মধ্যে অটোমোবাইলের সংখ্যা বাড়ছে